এ এক বন্ধু ফোন করে আমাকে সাহায্য করতে বললো আমি বললাম কি সাহায্য করব বল তোকে তখন বললো আমাকে কিছু টাকা ধার দে আমি তখন আমার নিজের ফোনটা খুললাম খুলে আমি গুগুল পে থেকে যতটা পারলাম আমি আমার বন্ধুকে সাহায্য করলাম কারণ সে তো কিছু একটা সমস্যায় পড়েছে বলেই আমাকে ফোন করেছে তো আমি সেই জন্য আমার বন্ধুকে আমি আমার নিজের যথেষ্ট যথেষ্ট পারলাম আমি ততটা সাহায্য করলাম টাকা দিয়ে আর আমাকে রাম একদিন ফোন করে ফোন করে বলে যে বন্ধু তুই আমাকে একটা বিপদ থেকে বাঁচা আমি বললাম কী বিপদ তখন রাম বললো যে আমি দিল্লি যাব কি করে যাব তুই আমাকে উপায় দে আমি তখন বললাম দেখ ট্রেনে যদি যাস তাহলে কিন্তু তোর পাঁচ ঘন্টা লাগবে তুই এক কাজ কর আমি তোর এরোপ্লেনের টিকিট করে দিচ্ছি তুই এরোপ্লেনে চলে যা সেটা পাঁচ ঘন্টার জায়গায় দুঘন্টায় পৌঁছে যাবি আমি আমার বন্ধুদের সাহায্য করতে পেরে আমি খুবই উপকৃত